হ্যাঁ বলছি আমার গাড়িটা খারাপ হয়ে গেছে গাড়ি স্টার্ট নিচ্ছে না

সেলফ মারলে উঠছে না কিক মারলে মাঝে মধ্যে উঠছে কিন্তু সমস্যা হচ্ছে তা বলছি ওর ক্লাচের একটু সমস্যা আছে তা ক্লাচটা কি চেঞ্জ ক চেঞ্জ করা যাবে কি ও আর ওই তেল তেল সার্ভিসটাকে একটু ভালো করা যাবে মানে অনেক বয়স হয়ে গেছে তো গাড়ির তেলটা সার্ভিসটা কি ঠিক করা যাবে সমেস্যা তো গাড়িতে আছে প্রচুর কিন্তু না দেখালে তো হবে না গিয়ার মারলে গিয়ার জড়িয়ে যাচ্ছে ঠিকঠাক গিয়ার নিচ্ছে না হুম তাই ওই সব মিলিয়ে কীরকম খরচা পড়বে বলে মনে হয় গাড়িতে সমস্যা আছে কিন্তু না দেখে না আমি তো বুঝতে পারবো না গাড়ি আপনি সোজা করেন আপনি না দেখলে আমি তো বুঝতে পারবো না না আচ্ছা ঠিক আছে